নমস্কার আমি আপনার শহরের একজন বা বসবাসকারী কথা বলছি আমার একটি গাড়ি হারিয়ে গেছে আমি বাইকটি রাস্তার ধারে পার্কিং জোনে দাঁড় করিয়ে রেখেছিলাম আমি আপনার অঞ্চলে বড়ো রাস্তার সামনে দাঁড় করিয়ে রেখেছিলাম

হ্যাঁ বলুন অবশ্যই আমার গাড়ি লাল রঙের একটি স্কুটি গাড়ির নম্বর তিন শূন্য দুই চার এবং এটির সামনে একটি পাখির স্টিকার লাগানো রয়েছে এটি অ্যাক্টিভা ফোর জি ছিল ধন্যবাদ দয়া করে এই কাজটি শীঘ্র করার চেষ্টা করুন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি গাড়ি আমি কি জানতে পারি গাড়িটি তাও কত দিনের মধ্যে আমি পাবো ধন্যবাদ